পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে শিক্ষকের ঘাটতি এবং অপর্যাপ্ত প্রশিক্ষণের সমস্যার মোকাবিলা করছে তো প্রথমত বলি যে আমাদের এই শিক্ষা ব্যবস্তায় মানে যোগ্যতার বিচার না মানে যোগ্যতা বিচার না করেই মানে অযোগ্য যারা তাদেরকেই মানে তাদেরকেই কাজ দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকেই শিক্ষকতে মানে শিক্ষকতা করার জন্য তাদেরকে বলা হচ্ছে তো যোগ্যতা না বিচার করেই শিক্ষক নিয়োগ করার ফলে অনেক বিভিন্ন ছাত্র ছাত্রীদের ক্ষতি হচ্ছে তারা ভালোভাবে শিক্ষকতা করতে পারছে না তারা ছাত্রদের ভালোভাবে শেখাতে পারছে না যে কারণে সে ছাত্রদের আরোও শিক্ষার ঘাটতি হচ্ছে তারা আরো ভালোভাবে শিখতে পারছে না এই সরকারি যেগুনো যেগুলো স্কুলগুলো সেখানে ভালোভাবে ভালো বেঞ্চ না ভালো খাবার দাবার না ভালো বসার জায়গা নেই মানে ভালোভাবে শেখানো হচ্ছে না এছাড়া পড়ানোও হচ্ছে না ভালোভাবে ভালোভাবে থাকার জায়গাটা নেই যার জন্য ছাত্ররা মানে সরকারি স্কুলে যেতে পছন্দ করছে না তা সেই জন্য তাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছে যেখানে সরকারি স্কুলে যেখানে তারা ওয়ান টু ক খ গ ঘ শিখছে সেখানে বেসরকারি স্কুলে তারাই ওই একই ক্লাসে থেকে তারা অনেক কিছু অনেক ইংলিশে কবিতা শিখে ফেলছে অনেক কিছু শিখে ফেলছে তারা একটু বেশিই উচ্চ শিক্ষিত হয়ে পড়ছে যার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্তা ভীষণ ঘাটতি হচ্ছে তো সে জন্যে আর কি